বাংলা ভাষা এমন একটি ভাষা যে ভাষাটাকে ভালোবাসা যায় বাংলা ভাষা সবাই বলে কঠিন কিন্তু আমরা যেহেতু বাঙালি সেহেতু আমাদের কাছে বাংলা ভাষাটা অতটা কঠিন বলে মনে হয় না ছোটবেলা থেকেই সমস্ত বাংলা শব্দ বাংলা অক্ষর চিনতে শিখেছি তাই বাংলাটা অতটা কঠিন লাগে না তবে অন্যান্য দেশের ভাষাগুলো কঠিন লাগে কারণ সেগুলো এখন শিখতে গেলে একটু কষ্ট হয় সেই জন্য কিন্তু অন্যান্য লোকের লোকেরা যখন আমাদের এই ভাষা বাংলা ভাষা নিতে চায় তখন কিন্তু তাদের অনেক অসুবিধা হয় তারা বলে যে কিছুতেই ভাষা ভালোভাবে ঠিক করে উচ্চারণ করা যায় না হ্যাঁ এটা সত্যি যে বাংলা ভাষা সত্যি একটু কঠিন বাংলা হচ্ছে মুনি ঋষিদের ভাষা যে ভাষাটা উচ্চারণের জন্য একটা আগ্রহ চাই ভিতর থেকে ভালোবাসা চাই তো সেই জন্য এখন দেখবেন অনেকেই যে ইসকন আসে মন্দিরে আসে বাইরের থেকে যারা আসে তো তারা কিন্তু এসে বাংলা ভাষাটা শেখার চেষ্টা করে তারা অনেকে বাংলা বলেও থাকে তারা বাংলাটাকে ভালোবাসতে চায় বাংলাটাকে তারা তাদের জীবনে দেখাতে চায় যে আমরা বাংলা ভাষা বলতে পারি তো এইভাবেই যেমন আমাদের এখানে অনেক উঠে আসা পরিবার আছে যারা উঠে এসেছিল অন্যান্য দেশ থেকে উঠে এসে এখন যখন আমাদের সাথে তারা থাকছে তখন তারা আমাদের ভাষাটাকেই গ্রহণ করছে আমাদের সাথে থাকতে থাকতে তারা আমাদের ভাষাটাই বলছে তাদের নিজেদের ভাষাই কোথায় হারিয়ে যাচ্ছে তো এইরকমভাবেই বাংলা ভাষা আমাদের জীবনে প্রভাব ফেলে চলেছে